আমরা মূলত অ্যানিমেশানের যুগে দাঁড়িয়েছি কৃত্রিম বুদ্ধিমত্তায় যুগ চলে আগের বাচ্চারা খড়ি পেনসিল দিয়ে ছবি আঁকতো এখন কম্পিউটারে অ্যানিমেশানের মধ্য যে ছবি আঁকে কম্পিউটার মানুষের সব কাজ করে দেয় শিল্পীদের জায়গা এখন নেই হাতে আঁকা ছবি অনেক সময় লাগে কিন্তু কম্পিউটার মাত্র এক ঘন্টায় হাজার হাজার ছবি এঁকে দেয় মানুষের বিভিন্ন প্রকার সমস্যা সমাধান করার জন্য কম্পিউটার সেই জায়গা নিয়ে নিয়েছে আমি মনে করি সাধারণ মানুষ এখন কম্পিউটারের সাহায্য সব কিছু সুন্দরভাবে করে একটা শিল্পী হাতের সাহায্য তৈরি করা ছবি যে সময় লাগে কম্পিউটার অনেকে এগিয়ে